এই ফোনের যেমন ভালো দিক আছে তেমনি এই ফোনের খারাপ দিকও আছে যেমন এই ফোনে পাঁচ হাজার এমের ব্যাটারি আছে কিন্তু এই ফোন যদি বেশীক্ষণ চালানো হয় তাহলে ফোনটা গরম হয়ে যায় এবং ফোনটা গরম হয়ে যাওয়ার ফলে ফোনটা বিস্ফোরিত হতে পারে এবং এই ফোনটাতে খুব মান্যতা খুব বেশী কিন্তু দেখা গেলে এই ফোনটার দামটাও খুবই বেশী হচ্ছে এই ফোনটার ওজন এতটাই ভারী যে এই ফোনটা আমার জন্য খুবই খুবই অসুবিধা তৈরী করায়